তারপর যখন ডাউন দিঘি থেকে বেরিয়ে যখন দশ কিলোমিটার পার করি পার করার পর যখন কাটোয়া রোডটা ধরি ওইখান থেকে নয় নয় করে কাটোয়া আপনার হচ্ছে কুড়ি কিলোমিটার দূর কুড়ি কিলোমিটার মানে অনেকটাই রাস্তা তা যখন ডাউন দিঘি হচ্ছে দশ কিলোমিটার পার করে মাঝে আপনার ওই দু তিন কিলোমিটার খুব ভালো রাস্তা পাই মানে দেখার মতো রাস্তা খারাপ রাস্তা নয় তারপরে যেই তিন চার কিলোমিটার পার করি আবার সেই মানে ভাঙা ফোটা আর লরির চাপ খুব যা করে ভাঙাচোরা রাস্তায় গাড়িটা আপ গিয়ার আপ ডাউন করতে হচ্ছে ক্লাচ ধরতে হচ্ছে আমারো বহুত প্রবলেম হচ্ছে কারণ আমার হাতে বেশি টাইম নেই কি করবো যা হোক করে যেতে হবেই কি করার কিছু তো করার নেই যা হোক করে আস্তে আস্তে আস্তে আস্তে যাবার পর আপনার যখন হয় কাটোয়া রোডটা ধরলাম এবার আয় আর বাকি আছে দশ কিলোমিটার কাটোয়া যেতে তখন যেতে যেতে যেতে যেতে কাটোয়াতে আমার সামনের দিকে হটাতই রাস্তা খুঁড়ে বসে আছে যে আদিবাসীদের কি হয়েছে রাস্তা খুঁড়ে বসে আছে এবার তখন সেখান দিয়ে পার করতে হবে রাস্তা অনেক বড়ো খুঁড়েছে আর তার আগের দিন খুব জল হয়েছিলো এবং ফাটল ধরে গিয়েছে জায়গাটা নাই নাই করে চার ফুটের ওপর ফাটল করে দিয়েছে এবার গাড়িটা পার করতে খুব অসুবিধা ওইখানকার মানে স্থানীয় লোকরা তাও ভালো ব্যবহার করেছিলেন আর এখন কাঁটা ফাটা দিয়ে সব গাড়িগুলো যতো রকম গাড়ি আছে সব গাড়িগুলো কোনো মানে এই পার থেকে ওই পার করিয়ে দিচ্ছিলেন যাই হোক বলা যাবে না তারা এবার খুবই সাহায্য করেছিলেন রাস্তাটা তারপর যখন হয়ে গেলো ওইখান থেকে বেরিয়ে গেলাম তারপরে আপনার কাটোয়া ঢোকার ঠিক সামনে এমন বাজে রাস্তা যে গাড়ি না লাফাচ্ছে গাড়ি এমন বাজে রাস্তা যে গাড়ি খুব লাফাচ্ছে তা কি করবো যা হোক করে গেলাম আমি কাটোয়া থেকে কাটোয়া রোডটা ধরে সোজাই এখনো আমাকে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গেলে তারপর নদিয়া ব্রিজটা পাবো তারপরে ওইখান থেকে আমি যেখানে যাওয়ার কথা সেখানে নাই নাই করে আরো কুড়ি মিটার মানে এখনো অনেক দূর রাস্তা যা হোক করে গেলাম কাটোয়া রোডটা পার করলাম দিয়ে ওইখান থেকে আপনার যখন চল্লিশ কিলোমিটার নদীয়া রাস্তা তখন যেতে যেতে যেতে যেতে দেখছি হঠাৎ মানে আগের দিন জল পড়েছিলো রাস্তাগুলো সব কেউ খুঁড়ে দিয়েছে মানে জল পাস করার জন্যে কেউ খুঁড়ে দিয়েছে কেউ বা ফুটো করে দিয়েছে তা অনেক কষ্ট মষ্ট গেলাম তারপর নদিয়া ঢুকতে আমার প্রায় নাই নাই করে দেড় দুঘন্টা লেগে গেল তারপর যখন নদিয়া ব্রিজে টপকাই নদিয়া ব্রিজে পার করে যখন আমার যেখানে আমার যাওয়ার কতা সেখানে সব বালির রাস্তা আর যতো বালির রাস্তার চাকা গাড়ির চাকা পানিতে লেগেছে আরো গাড়ির চাকা বালিতে ঘুরছে যা হোক তা হোক করে গিয়ে অনেক কষ্টতে গিয়েছিলাম এবং যাবার পর যখন আমি ওখানে গিয়ে ঢুকি তারপরে একটু রেস্ট নিয়ে তারপর বসতে পারি